হ্যাঁ নমস্কার স্যার বলুন ও ও রমেশদা বলছেন নাকি আমি আপনাকেই কল করার জন্যে বসেছিলাম আর কি এমনিতে কল করতাম আমার আপনি ফিটিং করে দিয়ে গেছেন অনেক তো প্রবলেম হচ্ছে দেখছি আপনি বললেন আপনি বললেন যে ভালো ছেলে পাঠাচ্ছি ভালো কাজ করে দিয়ে যাবে কিন্তু হ্যাঁ এখন তো দেখছি যে অনেক গণ্ডগোল করে দিয়ে চলে গেছে আপনি কেন আসলেন না কাজটা করতে সমস্যা বলতে আমার বাড়িতে চারটে দোতলায় চারটে লাইট লাগিয়েছে কিন্তু তার মধ্যে দুটো মানে সিলিং লাইট চারটে লাগিয়েছে তার মধ্যে দুটো তো জ্বলছেই না আর তাছাড়া এমন জায়গায় মানে ইয়েগুলো ফিটিং করেছে তার অনেক জায়গায় বেরিয়ে রয়েছে আমরা শক খেয়ে যেতে পারি না তাহলে এই ধরনের কাজগুলো করার কি মানে রয়েছে এমন কাজ করেছেন তার বেরিয়ে রয়েছে কিছু জায়গায় না না তারটা কী করে কাটবে সেই তারগুলো তো পাইপের মধ্যে দিয়ে গেছে কিন্তু পাইপের থেকে বেরিয়ে আছে হয়তো জয়েন করতেই ভুলে গেছে সে তাহলে কারেন্টের কাজ করছে একটু দেখে শুনে করতে হবে না লোকের বাড়িতে কেউ শক খেয়ে কারুর অসুবিধাও তো হতে পারে না কি এমন লাইট কি এমন কি এমন লাইটটা সারিয়ে দিয়ে গেছে যে চারটে লাইটের মধ্যে দুটোই জ্বলছে না হ্যাঁ আপনাকে বিশ্বস্ত লোক একজন পরিচিত পাড়ার লোকজন বললো যে ওকে দিয়ে কাজটা করানো ভালো হবে হ্যাঁ চারটে লাইট লাইট লাগিয়ে দিয়ে গেছে তার মধ্যে দুটো জ্বলছে না তাহলে এবারে কি করবো বলুন আপনার তো পেমেন্ট বাকি আছে তাহলে আমি ওই পেমেন্টগুলো কি করবো না রেখে দেবো বলুন হুঁ নয় আপনি এসে আগে ঠিক করে দিন তারপরে আমার সঙ্গে কথা বলবেন ঠিক আছে কালকে সকালের মধ্যে আপনি আসুন আপনি আসুন হ্যাঁ অন্য কোনও কথা শুনতে চাই চাই না ঠিক আছে ধন্যবাদ হুম